পশুপালনের সঙ্গে সম্পর্কিত কিছু সাধারণ প্রবিধান এবং আইন এবং তারা যেভাবে কৃষকদের প্রভাবিত করে সেগুলি হচ্ছে বিশ্বের প্রায় সকল দেশেই এই ধরনের অমানবিক আচরণের বিরুদ্ধে আইন রয়েছে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা ও নিষ্ঠুরতা প্রতিরোধ করা সদয় আচরণ নিশ্চিত করা ও দায়িত্বশীল পালনের মাধ্যমে প্রাণী কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে উনিশশো কুড়ি সালে দ্যা ক্রুয়েল্টি টু অ্যানিম্যালস অ্যাক্ট উনিশশো কুড়িকে করে প্রাণী কল্যাণ আইন প্রণয়ন করা হয়েছে ধারা দুই প্রাণী বলতে মানুষ ব্যতীত সকল স্তন্যপায়ী প্রাণী পাখি সরিসৃপ জাতীয় প্রাণী মাছ বাদে অন্য সকল জলজ প্রাণী এবং সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত কোন প্রানীকে বোঝাবে ধারা ছয় কোন ব্যক্তি যদি নিম্ন বর্ণিত কোন কাজ করেন তা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আচরণ বলে গণ্য হবে এমন কোন কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকা যার ফলে কোন প্রাণী অসুস্থ হয়ে যায় কোন প্রাণীকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনীয় কারণে প্রহার করা বা পেটানো কোন প্রাণীকে প্রয়োজনীয় পরিমাণ খাবার খেতে না দেওয়া কিংবা জোর করে অতিরিক্ত খাবার খাওয়ানো কোন প্রাণীকে এমন জায়গায় রাখা যেখানে তার স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে বা শুয়ে থাকতে সমস্যা হয় কুকুরকে শরীর চর্চার জন্য কোন প্রকার চলাফেরার সুযোগ প্রদান না করিয়ে একটানা চব্বিশ ঘণ্টা বা ততধিক সময় বেঁধে রাখা রাইফেল স্যুটিং বা তীর ছোঁড়া প্রতিযোগিতায় কোন প্রাণীকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা বা করবার উদ্দেশ্যে ছাড়িয়ে দেওয়া হয় ধারা সাত মালিকবিহীন প্রাণী নিধন বা অপসারণ এই আইনে উল্লে উল্লিখিত কোন কারণ ব্যতীত মালিকবিহীন কোন প্রাণী নিধন বা অপসরন করা যাইবে না কোন ব্যক্তি মালিকবিহীন কোন প্রাণী হত্যা করলে উহা তা পণ্য আইনের অধীন পর অপরাধ হিসেবে গণ্য করা হবে ধারা আট পরিবহণ কাজে প্রাণীর ব্যবহার শারীরিকভাবে অনুপযুক্ত কোন প্রাণীকে পরিবহণ কাজে বাহক হিসেবে ব্যবহার এবং অন্য প্রাণীর দ্বারা মাত্রাতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করানো যাইবে না কোন প্রাণীকে পরিবহণ কাজে বাহক হিসেবে ব্যবহারের ক্ষেত্রে শারীরিকভাবে অনুপযুক্ত ঘোষণা করবার পরও উক্ত প্রাণীকে উক্ত কাজে ব্যবহার এবং পরিবহণ কাজে কোন প্রাণী দ্বারা মাত্রাতিরিক্ত যাত্রী বা মালামাল পরিবহণ এই আইনের অধীনে অপরাধ বলে গণ্য হবে ধারা নয় পোষা প্রাণীর বানিজ্যিক উৎপাদন ও ব্যবস্থাপনা নিবন্ধ কোন ব্যক্তি এই আইনের অধীনে নিবন্ধন ব্যতিত বাণিজ্যিক উদ্দেশ্যে পোষা প্রাণীর খামার পরিচালনা করলে তা অপরাধ বলে গণ্য হবে ধারা দশ প্রাণীর ক্ষতি সাধনের উদ্দেশ্যে প্রাণী দেহের কোন সংবেদনশীল টিস্যু অপসরণ করা হলে বা অঙ্গ কর্তন করা হলে অথবা শারীরিক কাঠামোর পরিবর্তন ঘটানো হলে বা ঘটাবার চেষ্টা করা হলে অথবা উক্ত কাজে সহায়তা করা হলে উহা এই আইনের অধীনে করা অপরাধ বলে গণ্য করা হবে প্রাণী সম্পর্কিত সমস্যা প্রশ্নের জন্য আমি অ্যানিম্যাল স্পেশালিষ্ট ডক্টরের সাহায্য নিই হ্যাঁ ইউটিউব এমন একটি ইউটিউব চ্যানেল আছে যার সম্পর্কে তথ্য পেতে অনুসরণ আমি করি